প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষজনদের প্রধান বিনোদনের মাধ্যমই হল খেলাধুলো এই খেলাধুলোর মাধ্যমে প্রত্যেকদিন নিদ্দিষ্ট সময়ে সকাল অথবা বিকেলে মানুষজন খেলার মাঠে উপস্থিত হন এবং একসাথে খেলাধুলোয় লিপ্ত হন এই খেলাধুলো বিভিন্নভাবে হতে পারে যেমন ফুটবল ক্রিকেট লাঠি এবং অন্যান্য খেলাধুলো এইসমস্ত খেলাধুলোর পর খেলার মাঠেই বসে তারা গল্প জমান এবং বিভিন্ন আলোচনায় লিপ্ত হন এই খেলাধুলোর মাধ্যমে তারা তাদের যেমন শারীরিক গঠন সঠিকভাবে গড়ে তুলতে পারে তেমনিই হাড়ের শক্তিশালীও করতে তুলে এছাড়াও বিভিন্ন মানুষজন এইসমস্ত কাজের ফলে বিভিন্ন খেলাধুলো বা টুর্নামেন্টেরও আয়োজন করা হয়ে থাকে এইসমস্ত খেলায় অংশগ্রহণ করে বিভিন্ন দল অনেক দামি দামি প্রাইজ জিতে থাকে এবং তাদের বিভিন্ন কাজকর্ম হয়ে চলতে থাকে